আমি দশ প্লেট বিরিয়ানি অর্ডার দিলাম অনলাইনে সে কি করলো অনলাইনে বিরিয়ানি দশ প্লেট এলো আমরা সবাই খাবো বলে নিলাম কিন্তুই দেখলাম সাত প্লেট খুব বিরিয়ানিগুলো খুব ভালো কিন্তু তিন প্লেট বিরিয়ানি সেগুলো ভালো না সেইগুলো আমি আবার কি করলাম ফেরত দিয়ে দিলাম তাদেরকে বললাম যে তিন প্লেট এই সাত প্লেট এইগুলো খুব ভালো তিন প্লেটটা ভালো না ওইটা আমার পয়সাটা আমার ফেরত দিয়ে দাও তারা আবার কি করলো ফেরত দিয়ে দিলো এইভাবে আমরা সবাই আনন্দ করলাম সাত প্লেট আবার ভাবলাম যে পরস্পর পরের দিনই আবার হয়তো অর্ডার দিতে পারি আবার অন্তত খাবো খুব ভালো খেতে খুব ভালো লাগলো এইভাবে আমরা খুব আনন্দ ফুর্তি করে খেলাম আরও কিছু বেশী কিছু অর্ডার দিলাম কম বেশী করে পরের পরের দিনই অনলাইনে অর্ডার দিয়ে আমরা এইভাবেই খাই সবাই মিলে খুব ভালো হয় কখনো খারাপ আসে কখনো ভালো আসে সেই খারাপের পরিমাণটা আমরা ফেরত দিয়ে দিই সেই পয়সাটাও আবার ফেরত নিয়ে নি